ভারতে রাজনীতি ও রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমি মনে করি যে এখন প্রথমেই আছে তৃণমূল তৃণমূল তৃণমূল আছে আর এছাড়াও আছে সিপিএম বিজেপি এগুলো আছে আর গণতন্ত্র হিসাবে ভারতের সম্পর্কে আমার পছন্দ অপছন্দের বিষয়গুলির মধ্যে হল যে পছন্দ বলতে যে আমরা ভোটটা দিতে পছন্দ করি কারণ ভোট দিলে অনেক রকমের মানুষকে চেনা যায় যারা যাদের ভোট দিলে আমাদের যাদের পছন্দ থাকে তাদেরকে আমরা মানে ভোটে দাঁড়াতে পারি বা ভোটে নিতে পারি কিন্তু যখন মানে ভোটের জন্য মারামারি হয় অন্য কিছুর ঝামেলা হয় সেটা আমাদের অপছন্দ লাগে কারণ আর একটা অপছন্দ লাগে যে আমরা যাদেরকে আমি আমি ভোটে যাকে মানে চুজ করতে চাই সে যদি চুজ না হয় সেটা একটা খারাপ লাগে আর আমার প্রিয় রাজনৈতিক নেতা বলতে শুভেন্দু অধিকারী এবং তার সাথে যদি আমার দেখা হয় তাহলে আমি একটাই কথা বলব যে রাস্তাঘাটগুলোকে ঠিকঠাক রাখার জন্য লাইটের সমস্যাটা ঠিকঠাক করার জন্য যাতে তাড়াতাড়ি কারেন্ট না চলে যায় আর কারেন্ট চলে গেলেও যাতে তাড়াতাড়ি চলে আসে